হ্যালো

হ্যাঁ স্যার আমি এই ওষুধের দোকান থেকে কথা বলছি আর কি আপনার তো হোলসেল ওষুধের ব্যবসা আছে তো আমি তো ওষুধের দোকান চালাই তো আপনার কাছ থেকে আমি কিছু হোলসেল ওষুধ নেবো আর কি কবে থেকে বলতে আপনি আপনার যখন সময় হবে আমি কাল যেতে পারি তা আমার কিছু জানার ছিলো আমি কাল যখন হোক যাবো আমার কিছু জানার ছিলো বলছি আপনার ওষুধ কেমন কি ছাড়ের ছাড় আছে মানে আমাকে তো কাস্টমারকে ডিসকাউন্টে তো ওষুধ বিক্রি করতে হবে তো ডিসকাউন্টটা কত কি আছে প্রত্যেকটা ওষুধে কত কি ছাড় পাবো আর কি ওষুধে কেমন কি দাম নিচ্ছেন আর কি কতো ওষুধে কত কি দাম ছাড়ছেন আপনি এগুলো একটু জানলে ভালো হতো আর কি হ্যাঁ এই জ্বর সর্দি কাশি পায় ব্যথা এইসবের ওষুধ আর কি কত ফিফটিন পারসেন্ট পেলে হবে তো